এখানের ভোক্তারা যে পশুপালনে টেকসই এবং নৈতিক অনুশীলন সমর্থন করতে পারে স্থানীয় স্থানীয়ভাবে প্রাপ্ত উৎস থেকে এই যেমন এখানের এখানের যে স্থানীয় স্থানীয় মানুষজনরা যে আবর্জনা যেটা বাড়ির আনাজ খোসা বা বাড়ির রান্না ও সেই সব ফেলে দেয় সেই সব কিন্তু পশুপালন পশুদেরকে খাওয়ানো হয় এবং তার সেটা কিন্তু প্রশুপা স্থানীয় মানুষদের কাছ থেকে প্রাপ্ত উৎস এবং জৈব যে জৈব সার পাওয়া যায় সেটিও কিন্তু এবং মুক্ত পরিসরের পশু পণ্যগুলি বেছে নেওয়া যে মুক্ত পরিবেশ মু যেই পশুগুলি কিন্তু মুক্ত সেই পশুগুলি কিন্তু বেছে নেওয়া এবং ছোটো আকারের কৃষকদেরও সমর্থন করা যারা ছোটো ছোটো কৃষক তাদেরকে কিন্তু সমর্থন করানো হয় হয় যে তাদের তাদেরকে তারা ছোটো বলে তাদেরকে কিন্তু অপগ্রাহ্য করা হয় না আমি সরকারী স্কিম থেকে সাহায্য পেয়ে থাকি পশুপালনের জন্য সরকারী স্কিম থেকে কিছু টাকা আমি পেয়ে থাকি যেইটি আমি একটি স্কিমের মাধ্যমে পাই এই পোষাক পেশাকে লক্ষ্য করে এমন কোনো পরিকল্পনা আমার রয়েছে আমি চাই যে এই পেশা থেকেই কিন্তু আমি বড়ো হতে চাই এবং আমি একটি বাড়ি তৈরি করতে চাই এই পেশার আমি কিন্তু অন্য কিছু করি না আমি শুধু এই পেশার ওপরেই কিন্তু নির্ভর করে থাকি আমার এমন কোনো দাবি বা সুপারিশ য রয়েছে যা এই পেশাটিকে আরও ভালো এবং সহজ করে তুলবে হ্যাঁ আমি চাই যে আমার পরিবারের সবাইও কিন্তু আমার এই পেশার সঙ্গে অংশগ্রহণ করুক এবং আমাকে সাহায্য করুক আমার পরিবারের বড়োরা এবং ছোটোরা সবারই সাহায্য থেকেই পেরে পেরেই কিন্তু আমি এই পেশাকে আমি আরও বড়ো করে তুলতে পারবো এই কারণেই আমি চাই যে আমার এই পেশাকে যেন বড়ো বড়ো করে তোলার জন্য যেন আমার পরিবার এবং আমার সবাই কিন্তু আমার বন্ধুবান্ধব আমার সা যেমনও পাশে থাকে এটাই আমি কিন্তু চাই আর তাহলেই কিন্তু আমার এই পেশার যে সুপারিশ সেটি কিন্তু আরও ভালো এবং সহজ হয়ে উঠবে তাই এটি আমি চাই যে আমার পাশে যেন সবাই থাকে এবং আমাকে যেন সবাই সাহায্য করে থাকে